শৈশব হলো মানুষের জীবনে একটি যেন উপহারস্বরূপ শৈশব যেন সত্যিই মানুষের জীবনে একটি উপহার এবং দান নিয়ে আসে কারণ শৈশবে মানুষ সবথেকে বেশি আনন্দ এবং নিশ্চিন্ত চিন্তাহার ছাড়া ভাবে সময় কাটায় শৈশবে মানুষ সত্যি যেন আসল সুন্দর এবং স্বাচ্ছন্দ্য বলে উপভোগ করে আমি আমার বাবা মার সাথে শৈশবে বহু জায়গায় ঘুরতে গিয়েছি আমার মামার বাড়ি আরও বিভিন্নরকম তীর্থস্থান আরও নানারকম নদী পর্বত সমস্ত জায়গায় প্রায় ঘোরা হয়ে গিয়েছে আমার বাবা মার সাথে আমার শৈশবে শৈশবের সবথেকে যদি অভিজ্ঞতাসম্পন্ন একটি যদি যাত্রা হয় তা আমি বলব আমার বাবা মার সাথে আমি একদিন ডায়মন্ড হারবার ঘুরতে গিয়েছিলাম সেখানে আমরা বহু আনন্দ উপভোগ করেছিলাম যখন আমাদের যাত্রা শুরু হয়েছিল প্রায় সকাল আটটা নাগাদ এবং আমরা পৌঁছেছিলাম সেই যাত্রায় সাড়ে এগারোটা নাগাদ সেখানে আমি এবং আমার বাবা মাও নয় আমার কিছু মামা এবং আত্মীয় পরিজন এসেছিলেন এবং সেখানে আমরা খুবই সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছিল এবং সেখানে আমরা বিভিন্ন রকম ভালো ভালো খাবার যেমন মাছ মাংস আরও বিভিন্নরকম জিনিস যেগুলো আমরা রান্না করেছিলাম খাবার জন্য এমন এমনকি আমরা সেখানে ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল প্রভৃতি খেলাও ওখানে সেখানে খেলেছিলাম এবং প্রায় সাড়ে চারটে থেকে পাঁচটা নাগাদ আমরা বাড়ি চলে এসেছিলাম এই অভিজ্ঞতা এবং ঘুরতে যাওয়া আমি সারাজীবনে কোনোদিন ভুলতে পারব না